আমি উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা এখানকার ঠেক রেস্তরাঁ থেকে রেস্তরাঁ থেকে আমি খাবার অর্ডার দিই কিছু দিন আগে সম্প্রতি পরশু দিন পরশু দিন আমি সেটি অর্ডার দিই এবং তার রসিদ আমি চাই আমার আমি অর্ডার দিয়েছিলাম ভাত ডাল ইলিশ মাছ ভাপা রুই মাছের কালিয়া দই গোলাপ জামুন এইগুলো আমার বাড়িতে এসেছিল দুপুর তিনটের সময় এবং সেই সেই সময় সেই দিনের তারিখ ছিল দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমার দয়া করে এই রসিদের রেকর্ডের একটা কপি চাই আপনারা যদি দয়া করে আমাকে দিতে পারেন আমি বাধিত হব